হ্যাঁ আমার এলাকার হাসপাতালে বিছানা বা অক্সিজেন সিলিন্ডারের সম্বন্ধে বলতে পারি আমি যে এই দু হাজার একুশ সালে আমার কোভিড হয়েছিলো তো সেই সময় ডক্টর আমি অক্সিজেন একদম নিতে পারছিলাম না তো আমাকে ভর্তি হতে বলেছিলো হসপিটালে তো তখন আমি বিছানা হসপিটালের বেড বা অক্সিজেনের মানে না থাকার জন্য আমাকে শেষ অব্দি বাড়ির একটা ঘরে আমাকে হোম আইসোলেশনে থাকতে হয়েছিলো তো তখন আমি খুব ভালোভাবে দেখেছি হাসপাতালের বিছানা আর অক্সিজেনের একটা অপর্যাপ্ততা এছাড়া আমি বলতে পারি যে আমার বাবার একটি অপারেশানের কথা অপারেশান করার কথা ছিলো তো সেটির অপারেশান হওয়ার জন্য সেটি একটি খুব মানে খুব বড়ো অপারেশান তো সেটি অপারেশান হওয়ার জন্য সঠিক অস্ত্র সরঞ্জাম এখানে ছিলো না বলে ডাক্তার ওনাকে বাইরে রেফার করেছিলেন বাইরে যেতে বলেছিলেন তো সে জন্য বলতে পারি যে হ্যাঁ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থায় বা হাসপাতালে এখনও উপলব্ধ সব সামগ্রী এসে পৌঁছায়নি আর আমাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে